আমার নিজের বাগান সংরক্ষণ করার জন্য মাঝে মাঝে অনেক কঠিন থেকে কঠিনতর সমস্যার সম্মুখীন হতে হয় বাগান তৈরির জন্য যে স্বচ্ছ বীজের প্রয়োজন সেই বীজ সব সময় পাওয়া যায় না তাছাড়া বীজ পাওয়া গেলেও গাছ যে রোপন করবো সেই গাছ রোপন করার জন্য পর্যাপ্ত পরিমাণ মাটি উপযুক্ত মাটি পাওয়ার সব জায়গায় সম্ভব না সব মাটিতে সব গাছ ঠিক মতো উৎপাদন হয় না সেই জন্য উপযুক্ত মাটির প্রয়োজন হয়ে থাকে এই মাটি আনতে খুবই পরিমাণ সমস্যা হয়ে থাকে আমাদের তাছাড়া গাছ রোপন করার ফলে গাছের বৃদ্ধির জন্য যে জৈবিক সার বা কীটনাশক সেই সমস্তগুলি প্রচুরই ব্যয় বহুল হওয়ার কারণে এখন বাজারদর এতটাই বেড়ে গিয়েছে তাই আমাদের খুবই ব্যয়বহুল হয়ে পড়ে বাগান তৈরি করার জন্য জৈবিক সার বা কীটনাশক কেনার জন্য তাছাড়া অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি রয়েছে গাছকে রক্ষা করার জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে গাছ নষ্ট করার জন্য অনেক পোকামাকড় লেগে থাকে সবসময় মশা পোকামাকড় নানা ধরণের কীটপতঙ্গ সেই সমস্ত কীটপতঙ্গগুলিকে দূর করার জন্য আমাদের কিনতে হয় নানা ধরনের কীটনাশক সেই কীটনাশকগুলি প্রয়োগ করার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ই সেই জন্য সেই জায়গাটিতে অন্য দ্বিতীয়বার গাছ লাগানোর জন্য বারবার আমাদেরকে মাটিটিকে পুনরুদ্ধার করতে হয় সেই মাটিটাকে আমাদেরকে কুপিয়ে নিতে হয় বারবার ভালো করে সেই মাটিটার ওপর আবার আমাদেরকে অনেক কাজ করে মাটিটিকে পর্যাপ্ত পরিমাণ নিজের পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হয় এইজন্য বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়